হ্যালো এটা কি নদীয়া নার্সিং নার্সিং ইনস্টিটিউট হ্যাঁ আপনি কি জয়ন্ত ঘোষ বলছেন ও আমার নাম পলাশ দাস তো আমার মানে জানতে চাওয়ার ইচ্ছা ছিল যে আপনাদের নার্সিং ইনস্টিটিউটে কত কী খরচা হয় বা থাকা খাওয়ার কীরকম কী খরচা হয় হ্যাঁ আসলে আমার মেয়ে জয়ী দাস তার জন্য তার ভর্তির জন্যই খোঁজ খবরটা নিচ্ছিলাম সে এ বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং নার্সিঙের জন্য সে পড়াশোনা করছে তাই জন্যই আপনাকে ফোন করেছিলাম জানতে চাওয়ার জন্য যে কত খরচা হবে বা থাকা খাওয়ার কীরকম কী খরচা হয় এইসব সম্পর্কে জানতে আচ্ছা হ্যাঁ সে তো অবশ্যই যাব কারণ নিজের মেয়ের ভর্তির কথা আছে তাও আমার মানে শুনেছিলাম যে আপনাদের কলেজে ফিজটা একটু কম লাগে এবং পড়াশোনার মানও খুব ভালো এবং তারপরে চাকরিও পায় অনেক মেয়েরা সেই জন্য একটু ফোন করেছিলাম আর ফোন করে না জানলেও তো বুঝতে পারছি না যে কীরকম লোকের কথা শুনেও তার উপরে বিশ্বাস করতে পারছি না তাই জন্যেই আর কি হ্যাঁ হ্যাঁ সে বুঝতে পারছি আর মানে তিন বছর নার্সিঙে ফিজ কত পড়বে আচ্ছা আচ্ছা আশি হাজার টাকা আর খাওয়া খরচা কি আপনাদের হোস্টেল আছে না মানে বাইরেতে থেকে পড়াশোনা করতে হয় আপনাদের ইনস্টিটিউটে এবং হোস্টেলের সাথে খাওয়া দাওয়া দেওয়া হয় তো না খাওয়া দাওয়ার জন্য আলাদা কিছু আছে আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই ব্যাপার তাহলে হোস্টেলের খরচাটা কত পড়বে মাসে

হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরন হ্যাঁ সেটাই জানতে জিজ্ঞাসা করছিলাম যে আমার মেয়ের তো জি এন এম নার্সিং করার ইচ্ছা তাই জন্যই এটা জিজ্ঞাসা করছিলাম আর কি তো আমি যাব আমি অবশ্যই যাব একদিন গিয়ে আপনার সাথে কথা বলে আসবো আপনি থাকবেন তো হ্যাঁ ঠিক আছে আমি তাহলে একদিন যাব আমার মেয়েকেও নিয়ে যাব সো নিয়ে গিয়ে আমি কথা বলে থাকার ব্যবস্থা করে সেই সব দেখে তারপরে আসবো আর কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন রাখছি